না আমি কখনও কোনো বড় মূর্তি তৈরি করিনি কিন্তু শিল্পীর কাজ টুকিটাকি আর্ট পেপার দিয়ে কাজ হাতে বানানো জিনিস কুরুশ কাঁটার কাজ এগুলো করেছি এই শিল্পগুলো করতে আমার ভালো লাগে এগুলো আমার পছন্দের জিনিস হ্যাঁ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি কারণ কখনও কখনও কিছু মানুষ এই জিনিস দেখে পছন্দ করে তারাও বানাতে দিয়েছে জানি না সেটা আমার প্রফেশনালি করি না কিন্তু যখন কেউ দিয়েছে সেটা আমার চ্যালেঞ্জিং করতে লাগবে এরকমই কিছু চ্যালেঞ্জ চলে আসে যে মানুষদেরকে দিতে হবে আমার সেই কাজগুলো এরকমই কিছু